কেন আমি তো সকালবেলা দিয়ে এসছি আপনাদের বাড়িতে হ্যাঁ দিয়ে এসছি তো প্রত্যেক দিন যেরকম টাইমে দিয়ে আসি সেরম সময়েই দিয়ে এসছি না এবার ধরুন আমি তো একটা পেমেন্ট নিই যেটা একটা পেপারের জন্য আলাদা থাকে মানে প্রত্যেক পেপারের তো আলাদা আলাদা পেমেন্ট থাকে তো সেই হিসেবে পেমেন্ট নিই আমি আর সেটার হিসেবেই আপনাদের পেমেন্ট মানে পেপারও দিই তো আপনারা কোনো দিন কিছু বলেন নি পেপার চেঞ্জ করার কথা আর আমি নর্মালি এই পেপারগুলোই দিই এবার ধরুন আমার যে পেপারগুলো তো আর আমি ছাপি না ওগুলোতে দৈনন্দিন যা খবর দেশ বিদেশের সেই সবই ছাপা হয় আর আপনারা সেই রকমই আমাকে পেমেন্ট করেন আমি সেরকমই আপনাদের বাড়িতে পেপার দিয়ে আসি শুধু আপনাদের নয় এরকম আমি আরো পঞ্চাশটা বাড়িতে দিই তো আপনি তো জানেন ওই পেপারটায় ওরকম আছে তো আপনি আপনার যদি অন্য পেপার লাগে তো আপনি জানাবেন তো আমি তাহলে সেই পেপারটা দেওয়ার ব্যবস্থা করবো আমি নর্মালি এই পেপারটাই দিই আপনার কী টা লাগবে বলুন ভালো পেপার আছে আজকাল আছে আনন্দবাজার আছে আপনি বলুন কী লাগবে স্থানীয় সংবাদটাই তো দিই আপনি বলুন আর কী লাগবে বর্তমান পেপারের জন্য আরো পাঁচ টাকা এক্সট্রা লাগবে না ওই পেপারটার জন্য যেহেতু আমি ওটা নিই না তাহলে আপনাকে অন্য কারো কাছ থেকে নিতে হবে আর নাহলে আমাকে যদি দিতে হয় তো আমি ও পেপারটা নিই না তখন আমাকে তো অন্য একজনকে দেখতে হবে তার কাছ থেকে নিতে হবে তো আপনার একার জন্য নিতে গেলে আমারও তো কিছু খরচা থাকবে তো আমাকে পাঁচ টাকা এক্সটা করে দিতে হবে তাহলে আজকান আজকাল নিয়ে নেবেন ওই ন টাকা করে হবে তার কমে হতে পারে কো দিতে পারবো না

ঠিক আছে তাহলে